হ্যাঁ আমি নাজির বাগান থেকে ঢাকুরিয়া নাজির বাগান থেকে অপর্ণা দত্ত বলছিলাম বলছিলাম বলছি আপনার কি মানে কেক আপনার বাড়িতে নাকি কেক তৈরি হয় তা আপনি তা আপনি কি বাড়িতেও ডেলিভারি করেন কেক তা কী কী ফ্লেভারের কেক তৈরি হয় আপনাদের বাড়িতে তা মানে কে মানে কোনটার কিরকম দাম হবে মানে চকলেটের কিরকম দাম হবে আর মানে মানে চকলেটের দামটা কি আলাদা পড়ে না মানে ওই ভ্যানিলা বা স্ট্রবেরি মানে সেই অনুযায়ী দামটা আলাদা পড়ে ফ্লেভার অনুযায়ী আর ভালো না না আমি বলতে চাইছিলাম যে মানে ফ্লেভার অনুযায়ী কি দামটা আলাদা পড়ে অ্যাঁ মানে চকলেটের ধরুন আলাদা ফ্লেভার ভ্যানিলা আলাদা ফ্লেভার স্ট্রবেরি আরেক ও আপনি ও ওই আমার ও সামনের মাসে লাগবে এটটা কেক তা আমি ওই অনলাইনেই দেখতে দেখতে আমি দেখলাম যে আপনার এই নম্বরটা পেলাম নম্বরটা পেয়ে আপনাকে ফোন করলাম যে একজন বললো যে এখানে নাকি ভালো কেক তৈরি করে তা আপনার বাড়ির থেকে আমাদের ডিসটেন্স বেশি দূর না হয়তো কুড়ি পঁচিশ মিনিট লাগবে তা সামনের মাস ছ তারিখে লাগবে কেকটা তা কি ডেলিভারি করে দিয়ে যেতে পারবেন আর ডেলিভারি আচ্ছা এ আমার ওই আচ্ছা না বেশি তো ডিসটেন্স না হ্যাঁ এখান থেকে এতোটুকু কতো টাকা আর এ পড়বে আমার ওই স্ট্রবেরি ফ্লেবারটা লাগবে কারণ আমার ছেলে মেয়ে কেউই মানে চকলেটটা পছন্দ করে না আর স্ট্রবেরি হোক ভ্যানিলা হোক সে আচ্ছা মানে ডেলিভারি চার্জ আমাকে আলাদা দিতে লাগবে আচ্ছাতা আমার কি আগের দিন ফোন করতে লাগবে আপনাকে না নাকি দি আচ্ছা ও

আমার ওই সেপ্টেম্বরের ছ তারিখে লাগবে কিন্তু ডেলিভারি চার্জটা আপনি একটু বেশি বলছেন আচ্ছা তা মোমবাতি টোমবাতি দিয়ে দেন আপনারা আচ্ছা ওটা তো বাচ্চা মানে সেইভাবে আপনি ইয়ে করবেন আচ্ছা আপনাকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো কেকটা হবে ছবি তুলে আপনাকে আমি পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে আমি আগের দিন আপনাকে ফোন করে জানিয়ে দেবো ঠিক আছে রাখছি